আমি বাইরের রান্নার বিভিন্ন ধরনের উপকরণ হাঁ সবচেয়ে বেশি নিজের রান্নায় ব্যবহার করেছি বাইরের রান্নার অনেক ধরনের হঁ উপকরণই বিভিন্ন উপকরণ দিয়ে বিভিন্ন রান্না করা যায় যেমন পিৎজা তৈরির জন্য যে সমস্ত উপকরণগুলো দরকার হয় এ সেই ধরনের সেই সমস্ত উপকরণগুলো দিয়ে এ আমি এক অন নিত্যনতুন রেসিপি রান্না করেছি যেমন পিৎজা মশলা বিভিন্ন ধরনের চিস বাটার এছাড়া আরো অন্যান্য যে উপকরণ রয়েছে সেই সমস্ত উপকরণগুলো দিয়ে এই ধরনের এ রান্না খুব সহজেই করা যায় এছাড়া চিকেন মাঞ্চুরিয়ান চিলি চিকেন ফ্রায়েড রাইস এই সমস্ত রান্না করার কোনোটা রান্না করার জন্য অনেক ধরনের উপকরণগুলো লাগে সেই নিত্য নতুন উপকরণ যেগুলো বাইরে রান্নার জন্য ব্যবহার করা হয় সেই সমস্ত নিত্য নতুন বিভিন্ন উপকরণ দিয়ে নিত্য নতুন রেসিপি তৈরি করতে শিখেছি এছাড়াও ম্যাগি তৈরির যে বিভিন্ন নিত্য নতুন যে এ ধরন হাঁ রয়েছে যেমন ম্যাগি পকোড়া এছাড়া ম্যাগি দিয়ে আরো অন্যান্য রকম রেসিপি তৈরি করা যায় সেই সমস্ত রেসিপিগুলো যে রান্নায় ব্যবহার করে দেখেছি এবং সে সমস্ত এ রান্না আমি খেয়েও দেখেছে সে সে সমস্ত রান্নার স্বাদ আমা খুবই সুন্দর তাই এই সমস্ত বাইরের রান্নার উপকরণ দিয়ে আমি নিজের অনেক রকমের নতুন নতুন ধরনের রান্নার ব্যবহার করা শিখেছি